হ্যাঁ রূপসাদি বলো হ্যাঁ কী করছো ও আচ্ছা এই তো আমিও এই খেয়ে দেয়ে উঠলাম একটু রেস্ট নিচ্ছি হ্যাঁ সে তো শুনছিলাম যে হেড মিস্ট্রেস বলছিলেন যে আর জি করের ব্যাপারটা নিয়ে সবাই খুব আপসেট যে জন্য ভালোভাবে তো সেলিব্রেট হলো না এবারের স্বাধীনতাটা তো সামনের বারে যাতে খুব ভালোভাবে পালন করা হয় আর ব্যবস্থা করা হবে এবার তো সিচুয়েশানটা সেরকম ছিলো না যে জন্য এই রকম অবস্থা হয়ে গেলো আর কী করা যাবে হ্যাঁ হে তো হ্যাঁ সে তো সেরকমই উনি বললেন যে সামনের বারে যাতে ভালোভাবে আমরা সবাই

যার জন্য উনি বললেন যে ঠিক আছে পরের বারে আমরা খুব ভালোভাবে এই দিনটা খুব ভালোভাবে যাতে সেলিব্রেট করতে পারি সে ব্যবস্থা করবো আর আগামী দিনগুলো মানে এই যা হলো এ বছর আগামী দিনে যে কী পরিস্থিতি আরো তৈরি হবে তার তো ঠিক নেই তো দেখাই যাক যদি পরিস্থিতি ঠিক থাকে সে ক্ষেত্রে তো ঠিক আছে হ্যাঁ আর যদি আবার নতুন করে কোনো দুর্ঘটনা জানি না আমাদের জন্য কী ওয়েট করছে সেই ঠিক আছে তোমার খাওয়া দাওয়া হয়েছে তো আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আমিও একটু এ রেস্ট নিচ্ছি রাখছি হ্যাঁ